হ্যাঁ বলছি কে রূপম বলছিস না রে দু তিন দিন ভোর হয়ে গেলো জল তো আসে নি তোদের কী খবর আমাদের দেখ না দু তিন দিন ভোর হয়ে গেলো জল তো আসে নি যা যেইটুকুনি জল আসছিলো সে জলের মদ্যে শুধু ময়লা জলের মধ্যে শ্যাওলা আসছ পোকা আসছে তারপর একটি বি কিরকম একটা গ্যাসও আসছে জলে হুম হুম জলে প্রচণ্ড পরিমাণে তো আয়রন আসছে ময়লাও আসছে চল দু ভাই আজকের হ্যাঁ বল কী বলছিস আমি বলতে চাই চ দু ভাই আজকের যাই চ পৌরসভায় গিয়ে কমপ্লেন জানিয়ে আসি চ হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস কাজে হবে না নাহলে এইভাবে কতো দিন চলবে ঠিকই বলেছিস সবাইয়ের সঙ্গে তাহলে আজকে চ কথা বলি দু ভাইয়ে তাহলে দু ভাই দু একজনকে কাকা কাকিমাকে বলি চ দু ভাইয়ে মিলে দু শুধু ভাইয়েদের গেলে হবে না আরো তিন চারজন মিলে গেলে কাছটা সুবিধা হতো